হ্যালো ভালো আছো দিদি হ্যাঁ আমি ভালোই আছি চলছে মোটামুটি হ্যাঁ সব ঠিক আছে প্রিয়া কী করছে এখন

ও ও এই তো বসে আছে পড়া স্টাডি করছে ও এই তো ফাইভে উঠলো হ্যাঁ ও তো এখন পড়ারই বয়স পড়বে এখন হ্যাঁ পড়বে খেলাধুলা করবে দেখি আমি ভাবছি যে ক্যারাটেতে ভর্তি করবো কারণ হ্যাঁ কারণ এখন রাস্তায় যা অবস্থা এখন তো মেয়েদের একা বেরানোও যাচ্ছে না বেরাতে গেলেই মানে যা টিভি খুলে দেখা যাচ্ছে টিভিতে

দেখি হ্যাঁ না এখন তো সবাইকেই কিছু না কিছু শেখাটা দরকার কোনো না কোনো কিছু আর মেয়েদের তো বিশেষ করে মেয়ে হোক কি ছেলে ওরা সবাইকে বিশেষ করে কিছু না কিছু শেখা দরকার হ্যাঁ কারণ সবাই কী ওই দেখা যাচ্ছে যে কত কিছু গোল্ড মেডেল আনছে হ্যাঁ সব মেডেল আনছে দেখলে আমাদেরও ভালো লাগে যে আমরাও ভাবি স্বপ্ন দেখি আমি মাঝে মাঝে যে আমার ছেলে আমার মেয়েটা যদি ও ওরকম মেডেল আনতে পারে তাহলে কত ভালো হবে

তারপর ও হয়তো একটু ভালো শিখে গেল হয়তো প্রিয়া হ্যাঁ তাহলে ও হয়তো নিজের পায়ে ওইটাও শিখিয়ে রোজগার করতে পারে ইনকাম করতে পারে আমি তো দেখি আমি যাবো ক্যারাটেতে ভর্তি করতে আমার একটা স্বপ্ন আছে যে আমি আমার মেয়েটাকে ক্যারাটেতে দেবো যাবে হ্যাঁ

হুম যাতে ওরা নিজের পায়ে দাঁড়াতে পারে কেউ কিছু বললে রুখে দাঁড়াতে পারে হ্যাঁ হ্যাঁ সবাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখ